হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ যাব আমার বাচ্চারা একটু সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে দুর্বল এবং শরীর খারাপ সর্দি জ্বর তো আছেই অনেক দিন ধরে দেখাচ্ছি ঠিক হচ্ছে না আমি কালকে যাব কখন যাব বলুন আচ্ছা ওইখানে গেলে কি আমার বাচ্চা রিকোভারি হবে আচ্ছা তো বাচ্চা বাচ্চাকে নিয়ে খুবই ভুগছি হ্যাঁ বলুন

আচ্ছা আমি কি আমি কবে আমি তাহলে আজকেই কি নাম লেখাতে হবে না কালকে গিয়ে আমি নাম লেখা হুম আচ্ছা তো আমার বাচ্চা রিকোভারি হবে তো সেটাই জিজ্ঞাসা করছি খুই ভুগছে বাচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা চাইল্ড স্পেশালিস্ট তাই তো হ্যাঁ হ্যাঁ হুম আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছ আচ্ছা আর ইয়ে মানে কীরকম কি মেডিসিন কেমন কী লেখে ডাক্তারবাবু ও মানে ওপর নিয়ে লিখবে ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক হুম আমার বাচ্চার দু বছর বয়স ঠিক আছে একদম একদম আর কত ফিজ নেয় ডাক্তারবাবু আচ্ছা হুম হুম তাহলে কালকে আমি আটটা নাগাদ ঢুকে যাব তাই তো হুম হুম খুব ভালো হয় খুব ভালো হয় ভালো ডাক্তারের খোঁজ পেলাম হুম যাই হোক

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আমি কালকে ওখানে গিয়ে আম এই নাম্বারটায় ফোন করব তো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও কে ঠিক আছে